হ্যালো হ্যাঁ বল ভালো তুই ভালো আছিস হ্যাঁ এই তো চলছে তুই বল তা শুনছিলাম গ্রুপে কি ঘোরাঘুরির কথা কবে কি ছুটির দিন তো চ কত কী খরচা হবে খরচা কত কী

সে তো তা রুম টুম বুক করেছিস হোটেল টোটেল হ্যাঁ সে তো যাবো তো হ্যাঁ যাবো তো হ্যাঁ তা কি ওখানে গিয়ে বুক করলে ভালো হবে না কি এখান দিয়ে বুক করে গেলে ভালো হবে অনলাইন হবে কম যেখানে হবে সেখানেই ভালো না অনলাইন হোক কি অফলাইন হ্যাঁ দেখ তাহলে কি তোরা কনফার্ম হচ্ছে তো

হ্যাঁ শনি রবিবারই দেখ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে এবার হ্যাঁ রাখছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে